আমার কাছে উপযোগী সরঞ্জাম ছিলো না তাই কম উপযোগী সরঞ্জাম ব্যবহার করতে হতো যথাযথ ছবি আঁকা রঙ করাতে অক্ষম হয়েছিলাম আমি কোনো প্রশিক্ষণ না নিয়ে চ্যালেঞ্জে নেমেছিলাম এর ফলে চিত্র তৈরিতে অসমর্থ হয়েছিলাম এবং আমার পড়াশোনার কারণে প্রয়োজনীয় সময় না দেওয়ায় সমস্যায় পড়েছিলাম এখন আমি সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি বিদ্যালয় জীবনে চিত্র পরিবেশনের সময়ের অভাব অনুভব করেছিলাম